হ্যাঁ আমি মনে করি সত্যিই গ্রামাঞ্চলের এখন তরুণ যুবকেরা তাদের উপযুক্ত জীবন সঙ্গী পাচ্ছে না কেননা প্রত্যেক গ্রামাঞ্চলের মানুষই তাদের জীবন সঙ্গী পাচ্ছে না প্রত্যেকেই শহরাঞ্চলে থাকতে পছন্দ করেন কেননা গ্রামের পরিবেশ তাদের নাকি পছন্দের নয় কিন্তু প্রকৃত অর্থে গ্রামের পরিবেশের মতো সুন্দর পরিবেশ আর কোথাও হতে পারে না তার সঙ্গে সঙ্গে মানুষ শিক্ষা দীক্ষার আদব কায়দায় তারা বাইরের আদব কায়দাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে সেই কারণে তারা গ্রামে না থেকে বাইরে থেকে বাইরের আদব কায়দা নিয়ে বড় হতে চাইছে আর গ্রামে যে যুবকেরা আছে তাদেরকে পিছনে ফেলে রেখে কেন তাদেরকে তাদের সঙ্গে সঙ্গী হিসাবে তাদেরকে বেছে নিলে তারাও কেউ গ্রামে যেতে চাইবে না গ্রাম ছেড়ে ফলে তাদের মনের ভাব বা মনোভাব পূরণ হবে না মনের আশা মনেই রয়ে যাবে সেই কারণে এখন বেশিরভাগ মা বাবাই চাইছে যদি ছেলে বাইরে থাকে বা বাইরে চাকরি করে তাহলে খুব ভালো হয় মেয়েকে সেখানেই তারা উপযুক্ত স্থানে দেবে কোনো গ্রামগঞ্জে বা যারা কাজ করছে না এখন বেকার বেশিরভাগ বেকার ছেলের জীবন সঙ্গী নিয়ে নানা রকমের বিরাট সংকটের সম্মুখীন হতে হচ্ছে এতে বেশিরভাগ ছেলেই জীবন সঙ্গী পাচ্ছে না নিজেরা নিজেদের মতো করে বেঁচে থাকছে এটা একটা বিরাট সমস্যা মানুষের ঘরে ঘরে এই সমস্যাটা ছড়িয়ে পড়ছে